হ্যাঁ হ্যাঁ কি করছো হ্যাঁ হ্যাঁ সবাই তো তাই কি আর করবো বসে ফোন দেখছি হ্যাঁ কলেজে পড়ছে হ্যাঁ ওই ফোনও ঘাটছে পড়ছে সবই করছে হ্যাঁ হুম হ্যা সবাই তাই এখন এক অবস্থা খেতে বসে ওই করছে ঘুমোতে ঘুমোতেও হচ্ছে বেও ছেলের দুটো হুম হ্যাঁ কলেজে পড়ছে ছোটো আর বড়ো কাজ করে হ্যাঁ এখন তো কাজকর্ম ত আর আছে কি ঘরতে বসে ওই মোবাইলেই পড়ে খা কাজ করে হ্যাঁ বাড়িতে আসা যাওয়া করে না বাইরে থাকে আর বড়ো ছেলে আসা যাওয়া করে হ্যাঁ

হুম